আমার জানা কিছু নাম এবং নামসহ পদবী ঊষা অঙ্কিতা অর্পিতা সঞ্জিত পিন্টু পূর্ণিমা বন্দনা সুনীল জ্যোতি শ্রী হেমা স্বপন মুক্তি লোহিত তীর্থরাজ রায় ঈশিতা সাউ অর্পিতা রায় তনয়া তাানিয়া মেঘলা তৃষা টুম্পা অর্ঘ্য চ্যাটার্জী সঞ্জিতা রায়